হ্যাঁ বল ভালো আছি রে তুই কেমন আছিস আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ জানি তুই যাবি তো কালকে কালকে তো প্রথম দুটো ক্লাস আছে কালকে প্রথম সাবজেক্টটা হচ্ছে জিওগ্রাফি আর সেকেন্ড সাবজেক্টটা হচ্ছে হিস্ট্রি

না কালকে দুটো আলাদা টিচারের ক্লাস হবে অম্লান স্যার নেবে জিওগ্রাফি ক্লাস আর রেখা আন্টি নেবে হিস্ট্রি ক্লাস হ্যাঁ বলছি তুই কখন আসবি ক্লাস তোর তুই কালকে আস সন্ধ্যে আটটা থেকে প্রথম ক্লাসটা আটটা থেকে নটা অবধি তারপরের ক্লাসটা নটা থেকে দশটা অবধি হুম হুম তার পরের দিন সকালে ক্লাস আছে হ্যাঁ তার পরের দিন সকালে কালকে সন্ধ্যেতে ক্লাস রেখেছে আচ্ছা ঠিক আছে দেখ তোর যেটা সুবিধা মোবায় করিস আমাকে তো দুটো ক্লাসই করতে হবে ঠিক আছে চল গ্রুপ হুম বুঝতে পেরেছি ঠিক আছে চলো তাহলে কালকে দেখা হবে অভিজ্ঞান কোচিং সেন্টারে হুম